আমার পশু কেনা বলতে আমি পাখির চাষ করি এবং যে জায়গা থেকে উন্নত মানের পাখি পাওয়া যায় আমি সেখান থেকেই পাখির বাচ্চা কিনি এবং সেই পাখিটিকে ছোটোবেলা থেকে বড়ো করি খাবার দিয়ে তাদের ওষুধপত্র দিয়ে তারপর সেই পাখির বাচ্চা হয় সেই বাচ্চাগুলো বড়ো করি এরকম দুটো পাখি থেকে অনেক পাখি হয় তারপরে সেই পাখিগুলো আস্তে আস্তে বিক্রি করি এবং বিক্রির করে আমার অনেক অর্থ উপার্জন হয় প্রথম প্রথম আমার এরকম অভিজ্ঞতা ছিল না এখন আমি নিজেই পাখির ডিম ফুটিয়ে বাচ্চা করে সেগুলি বড়ো করে বিক্রি করি